কাজের বাইরে আমার আঁকতে খুব ভালোবাসি রান্না করতে ভালোবাসি পার্লারের কাজ শেখারও ইচ্ছা আছে শখ আছে ওটা আঁকতে ভালোবাসি মাঝে মাঝে যখন মন খারাপ লাগে তখন আঁকি পাঞ্জাবির উপরে যে সিম্পল যে পাঞ্জাবিগুলো আছে সে তার উপরে আ যে নকশাগুলো থাকে সেই নকশাগুলো করি মাঝে মাঝে দেয়ালের গায়ে নকশা করি ব্লাউজের গায়েও নকশা করি আর সেলাইও করতে পারি সেলাই এখন তো সেলাইয়ের যে জামা কাপড়গুলো হয় সেগুলো তো ভীষণ দাম আমার কাছে সেলাই করতে দিয়ে যায় আমি সেলাই করি নিজের জিনিসেও সেলাই করি তার মধ্যে রয়েছে চুড়িদারও কাটাই সেলাই করি কাটিয়ে সেলাই করি তার মধ্যে রান্না করতে ভালোবাসি নানান ধরনের রান্না চাইনিজ হোক বাংলা রান্না তো পারিই তার ঘুরতে যেতে খুব ভালোবাসি পাহাড়ে সমুদ্রে ঘুরতে যেতে ভালোবাসি নেই তার মধ্যে পার্লারে কাজও শিখি মাঝে মাঝে এ ভুরু প্লাক করি মেয়েরা আসে আমার বাড়িতে ভুরু প্লাক করতে ফেসিয়াল করতে মাঝে মাঝে সাজতেও আসে আমার কাছে সবাই সেজেও যায় আমি নিজেও খুব সুন্দর সাজতে পারি সাজাতেও পারি সাজ সাজতে তো আমি নিজে খুব ভালোবাসি সাজা আর আরো যেগুলো নরমালি থাকে সেগুলো করি